হ্যাঁ হ্যাঁ হ্যালো আচ্ছা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আমি একটি বিষয় আপনাকে জানানোর জন্য ফোন করলাম সেটি হচ্ছে আমরা ছাত্রদের নিয়ে পিকনিক যাচ্ছি আগামী রবিবার এবং পিকনিকের জায়গায়টা স্থির করা হয়েছে মাইথন তো আমরা একসঙ্গে বেশ কয়েকজন যাবো মোটামোটি এখনও পর্যন্ত প্রায় চল্লিশ জন ছাত্র তাদের নাম নথিভুক্ত করেছে এবং আমরা শিক্ষক শিক্ষিকা মিলিয়ে আমরা থাকছি মোটামোটি প্রায় পনেরো জন তো সে ক্ষেত্রে আপনার ছেলে সেও যদি আমাদের সঙ্গে যায় সে নিজেও খুব আনন্দ পাবে এবং তার সব বন্ধুরা যাচ্ছে তারাও খুব আনন্দ করতে পারবে এবং আমাদেরও ভালো লাগবে যে ও আমাদের অত্যন্ত প্রিয় একজন ছাত্র আমাদের সঙ্গে থাকলো তো এই বিষয়ে আপনার অনুমতি প্রয়োজন সেই অনুমতি চাওয়ার জন্যই আপনাকে ফোন করা

হ্যাঁ হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই হ্যাঁ হ্যাঁ ঠিক ঠিক আছে অনেক ধন্যবাদ আপনাকে এই অনুমতি দেওয়ার জন্য এক্ষেত্রে হুম হুম হুম হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ এ এবং আপনাকে জানিয়ে দিই যে আমাদের এই পিকনিকে যারা অংশগ্রহণ করছে ছাত্রদের মাথা পিছু দুশো টাকা করে দিতে হচ্ছে আপনি সেটি ওর হাতে পাঠিয়ে দিতে পারেন আপনারা নিজেরা অভিভাবকরা এসেও আমাদের কাছে জমা দিতে পারেন এবং এই দুশো টাকাই লাগবে এর থেকে বেশি একদম কোনোকিছু লাগবেনা ছাত্র বা কেউ যদি বলে যে এর থেকে বেশি লাগছে আপনি সেটিকে একেবারেই মূল্য দেবেন মানে কোনোরকম গুরুত্ব দেবেন না আপনি হ্যাঁ আপনি ওটা ওর হাতে পাঠিয়ে দিতে পারেন আপনি নিজে এসেও জমা দিয়ে যেতে পারেন বা অভিভাবকরা যে কেউ আসবে এসে জমা দিয়ে যেতে পারেন একদম একদম হ্যাঁ সেটাও হবে হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই হুম হুম হুম

হুম হুম ঠিক ঠিক হ্যাঁ ধন্যবাদ ধন্যবাদ